অপুষ্টি আমার এলাকায় একটি সাধারণ সমস্যা অপুষ্টির যে আর্থিক আর্থিক আর্থিক অভাবে এই আর্থিক অভাবে আমাদের হচ্ছে অনেক কিছুই অপুষ্টিকর দেখা যায় যেমন হচ্ছে অনেক শিশুরা হচ্ছে অনেক শিশু শিশুরা যখন হচ্ছে স্কুলে যায় আইসিডিএস যেমন ইসিডিএস স্কুলে সেখানে হচ্ছে মিড ডে মিলের রান্না খিচুড়ি ডিম ভাত এইসব রান্না হয় কেউ যদি না কোনো শিশু যদি স্কুলে না যায় এই মিড ডে মিল ব্যবস্থা না পেলে ডিম ভাত খিচুড়ি এই এইসব না পেলে সেগুলি হচ্ছে তাদের মধ্যে সেগুলি না খেলে সেগুলি হচ্ছে অপুষ্টি হয়ে যায় সেইজন্যে সেই শিশুরা হচ্ছে সেই শিশুরা শিশুদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং আর্থিক কারনে তারা হচ্ছে পুষ্টিকর খাদ্য পায় না